হ্যালো তারা মা হোটেল বলছেন আমি নিত্যানন্দ সরকার বলছি সামসুর নগর থেকে আমার জন্য যে অর্ডার আমি করেছিলাম সেটা ভুল এসছে আমি অর্ডার করেছিলাম বিরিয়ানি সেখানে চাউমিন এসেছে এরকম ভুল অর্ডার দিলে আমার পক্ষে পরবর্তীতে অর্ডার দেওয়া অসুবিধা হবে আমি যাতে ঠিক পরিষেবা পেতে পারি তার জন্য পরবর্তী দিনে ডেলিভারি বয়কে বলবেন আমি যেন সঠিক অর্ডার পেতে পারি